কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য আমরা ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে থাকি সেগুলো হল যেমন রাত্রে শোয়ার আগে গরম জলের সঙ্গে কাগজি লেবু মিশিয়ে খাওয়া ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের জন্য গরম দুধ খাওয়াও যেতে পারে কোষ্ঠকাঠিন্যের জন্য নানান শাকসবজি বেশি পরিমাণে খেতে হয় এছাড়াও কবিরাজি ওষুধ হিসেবেও চূর্ণ খাওয়াও কোষ্ঠকাঠিন্যের পক্ষে খুবই উপকারী হয়ে থাকে এছাড়াও কোষ্ঠকাঠিন্যের জন্য রুটি ডাল এগুলো রাত্রে খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য কিছু দূর হয়ে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাদেরকে কিছু দু এক রকম পাতা থানকুনি পাতা তারপরে আয়াপান পাতা এইসব পাতা বেঁটে শরবত করে খাওয়ানোর ফলেও কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে এছাড়াও কোষ্ঠকাঠিন্যর ফলে আয়াপান পাতা থানকুনি পাতা এটা খুবই উপকার করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদের ক্ষেত্রে ডবকা ঝোল এইসব খাওয়ানোর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে